হ্যাঁ আমরা এই পশ্চিমবঙ্গে যে শিল্প ব্যবস্থা করি ব্যবসাটা করছি তা আমাদের প্রিন্টিংয়ের ব্যবসা ধরুন এই মেশিনপত্র এখন কিনতে হচ্ছে মেশিনপত্রর দাম এখন পুরোপুরি বেড়ে গেছে ঠিক আছে তা ওটা এক লাখ ছাড়িয়ে গেছে এখন দাম তা আমাদের ইনস্টলমেন্টে কিনতে হচ্ছে দামটা বেশি পড়ছে যার জন্যে আমাদের এখন কাজটা দেখাতে হবে ঠিক আছে কাজ করে আমাদের টাকাটা তুলতে হবে আর এখন যার জন্যে আমরা কিছু কিছু কর্মচারী রাখছি নিজেরা করছি আর ব্যবসার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয় না কাগজ আমাদের বাইরে থেকে আনতে হয় তা বাইরে থেকে কাগজ আনতে গেলে একটু কম পয়সায় আনতে হবে তা এইভাবে আমাদের নিজস্ব কিছু ইনভেস্ট করতে হচ্ছে ঠিক আছে মেশিনপত্র কেনার ব্যাপারে তা পুরোপুরি এখন তো মেশিন কেনার ব্যাপারে এখন ইনস্টলমেন্টে হচ্ছে তা আমরা এইভাবে মেশিন কিনে নিয়ে আসছি এবারে ছাপাছাপির কাজগুলো চলছে ঠিক আছে যাতে পরবর্তীকালে আরো মেশিন আমরা যাতে বাড়াতে পারি হ্যাঁ এই ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর কিচু কর্মচারী বাড়াতে হবে কারণ আমাদের তো আরো লোক লাগবে এর জন্যে আমাদের কাজটা একটু বাড়াতে হবে